পশ্চিমবঙ্গের প্রধান ক্রিড়াদলে বা ক্লাবগুলি যেগুলো রয়েছে নর্থ হাওড়া ইউনাইটেড ক্লাব যেটা হাওড়াতে রয়েছে নিউ স্টার ক্লাব যেটা নৈহাটিতে রয়েছে তরুণ সঙ্ঘ ক্লাব যেটা দত্ত পুকুরে রয়েছে